বিভিন্ন স্থানীয় খেলাগুলির মধ্যে আমার প্রিয় হল ক্রিকেট ফুটবল কাবাডি ইত্যাদি এবং তার মধ্যে বিশেষ প্রিয় হল ফুটবল এবং এর এর কারণে বলা যায় যে ফুটবল আম শুধু আমার নয় গোটা বাঙালির প্রিয় খেলা এই খেলাতে সাধারণত এগারো জন করে প্লেয়ার থাকে এবং সেখানে আমার সাঁ প্রিয় পজিশন সাঁ হল স্ট্রাইকার বা ফরওয়ার্ড এবং আমি এই খেলাটি এই খেলাটির মাধ্যমে পারস্পারিক সহযোগিতা এবং শারীরিক সুস্থতা গড়ে ওঠে এই জন্য এই খেলাটি আমার খুব ভালো লাগে বিভিন্ন নামি দামি প্লেয়ার এর থেকে এ এই খেলা থেকে উঠে এসেছেন এবং ভারতের নাম উজ্জ্বল করেছেন এবং বেশ কিছু বিদেশি প্লেয়ারও এখানে রয়েছেন এবং তারাও নাম উজ্জ্বল করেছেন